হ্যাঁ আমার একটা ইচ্ছে রয়েছে যেইগুলোর উপর আমি বর্তমানে কাজ করছি আমি ছোটোবেলা থেকেই হতে চেয়েছিলাম একজন পুলিশ অফিসার কিন্তু সময়ের ও পরিবারের পরিস্থিতির চাপে সময় দিয়ে উঠতে পারিনি কিন্তু বর্তমানে আমি বিভিন্ন ধরণের কাজকর্ম করে থাকি সেই সাথে সময় নির্দিষ্ট সময় বের করে আমি নিয়মিত শরীর চর্চা ছুটা ছুটি এবং অন্যান্য পুলিশ হওয়ার জন্য যেই সমস্ত করণীয় কাজ সেইগুলোও নিয়মিত করে থাকি আমার শারীরিক গঠন ঠিক করা এবং পড়াশোনার উপরেও নজর দিই কারণ প্রথমে আমাকে পরীক্ষায় বসতে হবে পরীক্ষায় পাশ হলে তারপরে মাঠে যেতে হবে সেইখানে পাশ হলে তারপরে শারীরিক পরীক্ষা হবে তাই সবগুলোই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এই ইচ্ছাটা আমার হয়েছিলো একজন পুলিশ অফিসারকে দেখে আমি এক দিন পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাচ্ছিলাম তখন আমি খুবই দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ি এবং পুলিশ অফিসারটি আমাকে খুব দারুণভাবে সাহায্য করেন এবং আমাকে হাসপাতালে পৌঁছে দেন সেই থেকেই আমার ইচ্ছা ছিলো সাধারণ মানুষেকে সেবা দেওয়ার জন্য তাই আমার মনের ইচ্ছা একজন পুলিশ অফিসার হওয়া